পশ্চিমবঙ্গে আগেকার দিনে যেমন প্রচুর লোক চাকরি সরকারি বলুন বেসরকারি বলুন চাকরি করত সে তো এখন যে চাকরির অবস্থা এসে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে এখন অনেকেই অনেকে পড়াশোনা অনেক ছেলেরা ভালো ভালো পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না সেই জন্য ব্যবসাটাই এখন বেশি উন্নত হয়েছে এখন অনেকে মানে ব্যবসা যাদের পূর্বপুরুষদের ব্যবসা ছিল তারা তো ব্যবসা করেই এখন আবার নতুনও করে অনেকে ব্যবসা করছে ছোটোখাটো ধরুন অনেকে মুদিখানা খুলছে হয়তো যাদের রাস্তার ধারে বাড়ি তারা ছোটোখাটো একটা মুদিখানা করছে কেউ সবজি বেচছে বা অনেক ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো ব্যবসা হিসাবে করছে কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে ধরুন দু তে দুবার থেকে তিনবার বা চারবার ইনভেস্ট করল করে যদি ব্যবসাটা দাঁড়িয়ে গেলো তাহলে অনেকে ভাববে আমি ঘরে থেকে ব্যবসা করে আমি যদি ভালো থাকতে পারি বা ভালো উপার্জন করতে পারি তাহলে ব্যবসাটাই এখন বেশি উন্নত হয়েছে এখন চাকরির ক্ষেত্রে অতটা উন্নত নেই ব্যবসাটাই এখন পশ্চিমবঙ্গে বেশি উন্নত